বাংলা হিন্দির মতো এই অঞ্চলের অন্যান্য ভাষার সাথে বাংলা ভাষা খুব ভালোভাবেই সম্পর্ক স্থাপন করেছে যেহেতু আমরা বাঙালি বাংলা আমাদের মাতৃভাষা তাই বাংলা বেশিরভাগ মানুষরা বাংলা ভাষায় কথা বলে অনেকে বাঙালিরা আছেন যাদের ভাষার মধ্যে একটু উপকৃত বাংলা দেখা যায় কিন্তু তারা বাংলাতেই বলেন আমাদের বুঝতে সুবিধাও হয় আর তাছাড়া হিন্দি ভাষার মানুষরাও আছে হিন্দি ভাষাভাষীর মানুষরাও তাদের ভাষার পাশাপাশি বাংলা ভাষা কথা বলে বাংলা ভাষাভাষী মানুষরাও সামান্য হিন্দি কথা বলে বাংলা ভাষার সাথে এসব ভাষাগুলো বা অন্যান্য যেসব ভাষা আছে বিহারি বাংলাদেশী যে বাংলা ভাষা সেগুলোর সাথেও খুব ভালোভাবেই সম্পর্ক স্থাপন করে সংস্কৃত ভাষা থেকে যেহেতু বাংলা বা হিন্দি ভাষার সৃষ্টি হয়েছে তাই এই বাংলা ভাষাকে উচ্চারণ করতে এবং শিখতে খুব একটা কঠিন মনে হয় না